কাছাকাছি নগর বা শহরে আমি সেরকমভাবে নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্বেগের সম্মুখীন হইনি কারণ আমি যেখানেই ঘুরতে গিয়েছি বা কিছু সেটা আমাদের বাইরে হোক সেটা শহরের বাইরে হোক বা বা শহরের মধ্যে হোক যেখানেই গিয়েছি আমি সেখানেই ভালোভাবে নিরাপত্তা পেয়েছি এবং দেখেছি যে চারিদিকেই সব কিছু ভালোভাবেই চলছে যেমন যেখানেই আমরা হোটেলে গিয়ে উঠেছিলাম বা যেভাবে যেখানে ট্রাভেল করেছি সেই সব জায়গায় স্ পুরোপুরি একদম ঠিকঠাকভাবে আমরা নিরাপত্তা পেয়েছি এবং আমাদের শহরের মধ্যে তো বলার কথাই না কারণ সেগুলো আমাদের চেনা পরিচিত জায়গা এখানে তো কোনোভাবেই আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আর বাইরেও কখনও হতে হয়নি কারণ আমরা হ্যাঁ এই কী আমরা যখন ট্রেনে শুনেছি যে এরকম চুরি ডাকাতি অনেক কিছুই হয় কিন্তু সেই ক্ষেত্রে আমরা যখন ঘুরতে গিয়েছি সেরকমভাবে আমরা কিছু পাইনি সেই রকম কিছুর সম্মুখীন হইনি আমরা ভালোভাবেই গিয়েছি ঘুরেছি এবং আমাদের নিজের শহরেও আমরা যথেষ্টভাবে সুরক্ষিতভাবেই চলে চলাফেরা করেছি এখনও পর্যন্ত আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি